স্থানীয় সম্প্রদায়ের সামগ্রিক মঙ্গল ও টেকসতে কৃষিকাজ যেভাবে অবদান রাখতে পারে বলে আমি মনে করি সেটা হলো আমাদের দৈনন্দিন জীবনে কৃষিকাজ খুবই গুরুত্বপূর্ণ একটি দিক কৃষিকাজ মানুষের জীবনে ভীষণভাবে অবদান রাখে কারণ ফসল উৎপাদন না করলে একদিন মানুষ পশু এই সমাজ একদিন না খেতে পেয়ে মারা যাবে এবং সব বিলুপ্ত হয়ে যাবে এখনকার দিন সব জায়গায় তে বাড়ি ঘর বেশী ফাঁকা চাষের জমি খুবই কম শুধুমাত্র গ্রামের দিকেই আছে আমার মতে সমস্ত জায়গায় অত্যন্ত কিছু কিছু চাষের জমি রাখা উচিৎ এবং কৃষিকাজ করা উচিৎ এর সঙ্গে যাদের বাড়িতে বেশী জমি আছে তারা বাড়িতেও ফসল উৎপাদনের মাধ্যমে দৈনন্দিন জীবনযাত্রায় কৃষিকাজকে টিকিয়ে রাখতে পারে